হ্যালো হ্যালো রাইমা ডক্টর ও সিস্টার বলছেন রাইমা সিস্টার আমি কালকেই আপনার হসপিটাল থেকে ডিসচার্জ নিয়ে এসেছি তো আমি বাড়িতে এসে না নানানরকম অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছি হুম আমি বাড়িতে আসার পর থেকে আমার শ্বাসকষ্টটা আগে যতটা ছিল তার থেকে অনেকটা বেশি বেড়ে গেছে আর আমি এটাও বুঝতে পারছি না যে হাসপাতাল থেকে আসার পরে আমার অসুস্থতাটা আরো কেন বেড়ে গেলো হাসপাতালে তো চিকিৎসা পাওয়ার পরে আমি অনেকটাই ঠিক ফিল ঠিক ছিলাম অনেকটাই সুস্থ হয়ে উঠেছিলাম কিন্তু বাড়িতে আসার পর থেকে কালকে রাত্রিবেলা আমি বাড়িতে এসেছি বাড়িতে আসার পর থেকে আমার নিজেকে অনেকটাই অসুস্থ বলে মনে হচ্ছে আপনি একটু দয়া করে বলুন আমার এরকম কেন হচ্ছে হ্যাঁ ওষুধতো আমার মেয়ে আমাকে যথাসময়েই দিয়েছে কিন্তু তা সত্ত্বেও সিস্টার কালকে আসার পরে তো আমি এরকম কোনো খারাপ খাবার খাইনি আমি কিছুই খেয়েছিলাম না কিন্তু রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে আমার মেয়ে আমাকে দুধ পাউরুটি আর সাথে দুটো ডিম খেতে দিয়েছিলো ঠিক আছে সিস্টার সেটা তো বুঝলাম কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে আমাকে যে সমস্ত অভ্যাসগুলো মানে বলতে পারেন সকালবেলা হাঁটা হ্যাঁ বা যেসমস্ত ব্যায়ামগুলো আমাকে করতে বলা হয়েছিল হসপিটাল থেকে সেইসমস্ত ব্যায়ামগুলো বা সকালবেলা হাঁটা এগুলো আমি যদি করতে যাই তাহলে কি আমার শরীর আরো বেশি অসুস্থ হয়ে পড়বে না আচ্ছা ধন্যবাদ সিস্টার কিন্তু আমার আরো কয়েকটা প্রশ্ন আছে যেমন আমি বাড়িতে আসার পরে আমার হাতে পায়ে গায়ে কেমন একটা চুলকানি অনুভব হচ্ছিলো লাল লাল কিরকম সব চাকা চাকা দাগ আমার হাতে পায়ে এবং মুখের মধ্যে কিছুটা কিছুটা করে বেরিয়ে এসেছে আমি বুঝতে পারছি না যে আমি এটার থেকে কিভাবে রেহাই পাবো আর এগুলো খুবই কষ্ট দিচ্ছে আমাকে আর আমার জ্বরও এসছে এক দুবার আচ্ছা ধন্যবাদ সিস্টার অনেক কিছু জানতে পারলাম আপনার থেকে আর এতদিন তো মানে আপনাদের কাছে যখন ছিলাম ভালো চিকিৎসা পাচ্ছিলাম তো আমার আর একটা অনুরোধ আছে যে আপনাদের হাসপাতালের থেকে যদি কোনো একজন সেবিকাকে আপনার মতোই কোনো একজন সেবিকাকে যদি আমি আমার বাড়িতে চব্বিশ ঘন্টার জন্য রাখতে চাই হ্যাঁ তার যথোপযোগ্য পাওনা দেনা দিয়ে পরে তাহলে কি সেই সুবিধাটা আমি পেতে পারি আচ্ছা আচ্ছা ধন্যবাদ সিস্টার সবটাই জানলাম আর আপনি যে আমাকে এতটা সময় দিলেন আমার কথাগুলো শুনলেন হ্যাঁ তার জন্য অনেক ভালো লাগলো ঠিক আছে তাহলে আজকে রাখলাম ধন্যবাদ